আমি আমার বাগানে গাছপালাগুলো প্রধানত আমাদের ঘরের সামনে একটি নার্সারি রয়েছে যেটা খুবই বিশ্বস্ত এবং অনেক দিনের পুরনো এবং প্রাচীন একটি নার্সারি যেখানে কিন্তু সব ধরনের গ্রাফটিং এবং যেসমস্তভাবে ইয়ে কলম চারাগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু ওরা খুব ভালোভাবে সাইন্টিফিকালি করে থাকে এবং গাছের যে ওটাও কিন্তু খুব উন্নত মানের হয়ে থাকে তো আমি ওইখান থেকে কিন্তু খুব ভরসা করি এবং আমার প্রয়োজনীয় যে সমস্ত গাছ আমি কিন্তু ওই নার্সারি থেকেই নিয়ে আসি তাছাড়াও আমি অনেক রকমের গাছ যেগুলো আমি আমার বাগানে লাগিয়ে থাকি অনেক সময় কিন্তু সেগুলো আমি নিজেও তৈরি করি তার চারাগুলো যেমন গাঁদা চারা তো আমি কি আগের বছরে যে সমস্ত পুরনো গাঁদা ফুল যেগুলো পেকে গিয়েছিল সেই পাকা গাঁদা ফুলগুলোকে আমি সংরক্ষণ করে রাখি শুকনো করে এবং ওই যে গাছের যে মানে ফুলের পাপড়ি সংরক্ষিত পাপড়ি ওইগুলো কিন্তু পরের বছর আমি ব্যবহার করি চারা করার জন্য এবং চারা করার পর ওইগুলোকে কিন্তু আমি আমার বাগানে ফিরে পরিচয় স্থাপন করে থাকি এইভাবেই আমি আমার বাগানের গাছগুলো লাগাই এবং সেগুলোকে ব্যবহার করি